প্রথমত নারীরা প্রথমত মহিলারা মহিলারা প্রথমত ছিপ ছিপ দিয়ে মাছ ধরে ছিপ দিয়ে মাছ ধরে সেই মাছের চিংড়ি মাছ চার হিসেবে ব্যবহার করে সেই চার দিয়ে মাছ ধরে ছিপ দিয়ে আর প্রথমত দ্বিতীয়ত মহিলারা সকালে উঠে বাসি যেরকম যেগুলো আমরা রাত্রে খাই সেই সবগুলো সেই সবগুলো সকালে উঠে মেজে ধুয়ে পরিষ্কার করে আবার রান্নাাবান্না আবার রান্নাবান্না করার জন্য তৈরি হয় দ্বিতীয়ত মহিলারা গোরু বাছুর গোরু বাছুর হাঁস মুরগি ছাগল সবই বের করে সকলে বের করে সেগুলোকে পাল কিংবা দ্রব্য খাবারের মানে সহযোগিতা করে মহিলারা আর মহিলারা সব বাচ্চা ছেলেপুলে যা আছে সবই মানে লালন পালন করে মহিলারা মহিলারা সকালে যে খাবার সকালে বাসি কাজ করে যে খাবার আমাদের জন্য যে খাবার তৈরি করে সেই খাবার আমরা খাই সেই খাবার আমরা খাই সেই খাবার আমরা খাই মহিলারা মহিলারা যেসব আর তৃতীয়ত নদীতে কেন মাছ ধরতে সমুদ্রে মহিলারা মহিলারা নদীতে কেন সমুদ্রে নারীরা মহিলা নারীরা আর কেন সমুদ্রে মাছ ধরতে যায় না নারীরা সমুদ্রে মাছ ধরতে গেলে অনেক রকম সমস্যা তাদের সম্মুখীন হতে হয় অনেক রকম সমস্যা তাদের সম্মুখীন হতে হয় প্রথমত সব প্রথমত সমস্যা নারীরা ভীতু টাইপের হয় ভীতু টাইপের হয় তারা সমুদ্রে বড় বড় ঢেউ থেকে ভয় পায় সেই জন্য তারা সমুদ্রে মাছ ধরতে যায় না আর দ্বিতীয়ত সমুদ্র সমুদ্রে অনেক অনেক রকম সমস্যা থাকে নারীদের আর নারীরা অনেক দিন থাকতে পারে না আর সমুদ্রে মাছ ধরতে গেলে ম্যাক্সিমাম এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে হয় সেই জন্য নারীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না আর নারীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না নারীরা নারী নারীদের সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় সেই সব সম্মুখীন এর জন্য নারীরা সমুদ্রে মাছ ধরতে যায় না সেই জন্য সমুদ্রে মাছ ধরতে যায় না নারীদের নারীদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় নারীরা ভীতু টাইপের হয় নারীরা ভীতু টাইপের হয় সেই জন্য সমুদ্রে বড় বড় ঢেউ বড় বড় জীবজন্তুর জীবজন্তুর সম্মুখীন হতে হয় সেই জন্য নারীরা সমুদ্রে মাছ ধরতে যায় না নারীরা নারীরা নারীদের নারীদের অনেক রকম সমস্যার সমস্যার মধ্যে সমস্যার সম্মুখীন হতে হয় সেই জন্য নারীরা সমুদ্রে মাছ ধরতে যায় না নারীরা নারীরা অনেকে অনেকে অনেকে নারীরা অনেকে বাড়িতে অনেক কাজ কাজকাম করে যেগুলো হচ্ছে সকালে উঠে গোরু বাছুর পাল দেওয়া গোরু বাছুর এর গোয়াল পরিষ্কার করা ঝাঁট দেওয়া হাঁস মুরগির খাদ্য দেওয়া হাঁস মুরগি বের করা হাঁস মুরগি বের করা হাঁস মুরগি বের করা গোরু বাছুর পাল দেওয়া সেই গোরু বাছুরের ফল টল খাওয়া হয়ে গেলে সেইগুলো জল জল খেতে দিয়ে সেইগুলো আবার গোয়াল থেকে গোয়াল থেকে বেঁধে বাইরে বাইরে বের করা বাইরে বের করা নারীরা নারীদের মানে বাচ্চা কাচ্চা মানুষ করা নারীরা নারীরা আবার মাঠে মাঠে ঘাটে ছিপ দিয়ে মাছ ধরে সেই ছিপের অনেকগুলো বঁড়শি অনেকে কেঁচো দিয়ে মাছ ধরে অনেকে চিংড়ি মাছ দিয়ে মাছ ধরে অনেকে অনেক রকম মানে আটা আটা টাটা দিয়ে অনেকে সব রকম দিয়ে মাছ ধরে সেই মাছ ধরে তারা জীবিকা নির্বাহণ করে অর্থনৈতিক ইয়ের থেকে তারা সেই মাছ ধরে বিক্রি করে আরও খাওয়ার জন্য তারা মাছ ধরে সেগুলি অনেক রকম সমস্যার জন্য দ্বিতীয়ত দ্বিতীয়ত নারীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না এই সমস্যাগুলোতে সম্মুখীন হতে হয় বলে এদিক দিয়ে নারীরা ভীতু টাইপের হয় সেই জন্য নারীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না নারীদের অনেক রকম অনেক রকম সম্মুখীনের সমস্যা সম্মুখীন হতে হয় সেই জন্য নারীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না যেরকম বড় বড় ঢেউ বড় বড় বড় বড় জীবজন্তুর বাঘ সিংহ হরিণ বাঘ সিংহ কুমির সবই সম্মুখীন হতে হয় সেই জন্য নারীরা মাছ ধরতে যেতে পারে না সমুদ্রে